পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান ফসল কী কী চাল আখ ধান তুলো শস্য ডাল ফল তামাক শাক সবজি ইত্যাদি চাল চাল কীভাবে তৈরি হয় ধান প্রথমে বীজ ফেলা হয় বীজ থেকে চারা বের অঙ্কুরিত হয়ে চারা বেরোয় সেই চারাতে যে চারা যখন একটু বড়ো হয় তারপর তাকে তুলে নিয়ে আবার রোপণ করা হয় সেই রোপণের পর সেই সেই ধানগাছ বড়ো হয় বড়ো হয়ে তাতে ফলে ফলার পর সে তাকে পাকতে হয় পাকার পর সেই ধানকে আমরা কাটি কাটার পর সেই ধান ঝাড়ানো হয় ঝাড়ানোর পর সেটা সেদ্ধ করা হয় সেদ্ধ করা হয় কিছুটা খা বাড়িতে রাখার জন্য কিছুটা বিক্রি বিক্রেতার জন্য রেখে দেওয়া হয় সেই ভা সেই ভাত চালের পর সেই জল গরম করে তারপর সেটা দিয়ে ভাত তৈরি হয় ভাত আমরা খুব সুস্বাদুভাবে সবাই ফ্যামিলি সহ খাই তারপর সেই ধানকে বিক্রি করা হয় বিক্রেতাকে বিক্রিত করা হল সেই পয়সা দিয়ে আমাদের সংসার চলে বা চাষ চলে তারপর সেই ধান ভেঙে যে কুড়ো হয় সেই কুড়োতে আমাদের গবাদি পশুরা খাদ্য হিসাবে ব্যবহার করে তারপর হল আঁখ সেই আঁখ রোপণ হয় আখ থেকে আমরা কাঁচা আঁখও খাই আঁখের রসও খাই বা সে আঁখ থেকে গুড় চিনি ইত্যাদি তৈরি হয় তারপর তুলো তুলো আমাদেরকে তুলো চাষেও তুলোও চাষ হয় সেই তুলো থেকে আমাদের বালিশ লেপ বা সন্ধ্যা দেখানোর জন্য প্রদীপও জ্বালানো হয় শস্য ডাল যা ডালও আমাদের ভাতের সাথে খাওয়া হয় ডাল খেতেও আমরা বাঙালিরা খুব ভালোবাসি ফল ফল হল আম জাম আনারস কাঁঠাল তরমুজ ইত্যাদি তরমুজ খেতেও আমরা খুব ভালোবাসি শাক সবজি যেমন কলমি শাক লটে শাক খেটে শাক শাক সবজি খেতেও আমরা খুব ভালোবাসি বা ভিটামিন ভি ভিটামিন শস্য বিক্রিও আমাদের বিক্রিও হয় বিক্রি হয় তার মধ্যে আমাদের যেমন প্র বেশি হয় ধান গম আলু পেঁপে এগুলো বেশি চাষ হয় তারপর আঁখ ব বসা গ্রীষ্মকালে আমাদের ধান হয় বর্ষাকালেও ধান হয় বর্ষাকালেতেও ধান হয় বর্ষাকালেও ধান হয়